পশ্চিমবঙ্গ বরাবরই একটা সংস্কৃতি উদাহরণ বাঙালি তার ঐতিহ্যকে ধরে রাখতে বদ্ধপরিকর বাঙালি যেখানেই যাক না কেন তাদের ঐতিহ্য তাদের আদব তাদের অতীতকে কক্ষণো ভুলে যায় না সে সুদূর আমেরিকাই হোক বা সুদূর চীনে যেখানেই যাক তাদের ঐতিহ্য দুর্গা পূজা ঈদ ঈদুল আজহার লক্ষ্মী পূজা কোজাগারী লক্ষ্মী পূজা বাউল ঐতিহ্য রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত কিছুকেই বাঙালি তার মন থেকে কোনো দিন মুছে ফেলতে পারে না পশ্চিমবঙ্গের বোলপুরে গেলে আপনি দেকতে পারবেন সেখানে ঘরে ঘরে নিয়মিত সঙ্গীতচর্চা বাউলচর্চা চিত্র আঁকা এবং যত ধরনের শিল্পী হয়ে থাকে সেই সমস্ত শিল্পী প্রতিটি ঘরের দেখতে পাবেন এই শিল্পীরা শুধুমাত্র নামে শিল্পী নয় এনাদের কর্মের দ্বারাও তাদের শিল্পত্বকে ফুটিয়ে তোলে তাদের একটি রাজ্যে নাম আছে আন্তর্জাতিক স্তরেও এই বোলপুরের অনেক সুনাম আছে আন্তর্জাতিক দেশ থেকে অনেক লোকেরাই এই সমস্ত শিল্পীদের শুধুমাত্র সাক্ষাতের জন্য সুদূর থেকে ছুটে আসে